মোবাইল ফোন আমাদের দৈনন্দিনের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে মোবাইল ফোন আসার ফলে আমরা আর ঘড়িতে এখন আর সময় দেখি না এর ফলে আমরা ঘড়ির ব্যবহার প্রায় ভুলেই গিয়েছি এছাড়াও যদি বলি বাড়িতে থাকা রেডিও বা টিভির ব্যবহার আমরা ভুলে গিয়েছি মোবাইল ফোন আসার ফলে মোবাইল যখন ছিল না তখন আমরা রেডিও চালিয়ে রেডিও শুনতাম টিভি দেখতাম এবং এই মোবাইল ফোন আসার ফলে সব কিছু এখন উঠে গিয়েছে এখন আমরা বাড়ির শাস্ লোকেদের সাথেও সময় কাটাই না এই মোবাইল ফোনের জন্য কারণ আমরা এই মোবাইল ফোন আমাদেরকে এতভাবে গ্রাস করে নিয়েছে যে আমরা বাড়ির লোকেদের থেকে বেশি এই মোবাইলটাকে পছন্দ করি এখন তাই সেটাও আমাদের অপছন্দ হয়েছে এছাড়াও বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও যদি বলি সেক্ষেত্রেও আমরা বাড়ি বন্ধুবান্ধবের সাথে কথা বলা গল্প করা ছাড়া আমরা মোবাইল ফোনের ব্যবহারটাকে বেশি ভালোভাবে নিয়ে নিয়েছি এছাড়াও যদি বলা যায় মোবাইল ফোনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে চোখের ক্ষতি হয় এছাড়াও বাচ্চারা মোবাইলের প্রতি এখন এত বেশি আসক্ত হয়ে গিয়েছে যে তারা এখন খাবার খেতে দিলেও তারা মোবাইল ছাড়া খেতে চায় না তাছাড়াও কিছু ক্ষেত্রে কিছু বাচ্চা এরকমও জেদি হয় যে তারা পড়াশুনোও করতে চায় না তারা ওই মোবাইল নিয়ে থাকবে সারাক্ষণ মোবাইল না দিলে তারা জিনিসপত্র ভাঙাভাঙি বা ক্রোধ বা রাগ এই সব তাদের মধ্যে প্রকাশ পায় এইগুলো খুবই খারাপ এই মোবাইলগুলোর সম্পর্কে এই মোবাইল যখন ছিল না তখনকার সময়টা খুবই হয়তো ভালো ছিল